গ্রামাঞ্চলে কৃষকদের বেশ কিছু চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে দেখা যায় যেমন তারা সরকারিভাবে কোনো রকম আর্থিক সহায়তা পাচ্ছেন না বা তাদের কৃষি কৃষিকাজ সম্বন্ধে যে প্রশিক্ষণ তাদের কিন্তু সবাই সেইভাবে প্রশিক্ষিত নয় তো চাষবাস করার ক্ষেত্রে যে ন্যূনতম প্রশিক্ষণটা দরকার সেটা সেটার অভাবে হয়তো অনেকেই ঠিকঠাকভাবে চাষবাসে কাজ করতে পাচ্ছে না ফলে ফসল উৎপাদন ঠিকঠাক হচ্ছে না এছাড়াও আবহাওয়ার পরিবর্তন বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা কারণ আমাদের যে জলবায়ুর বা আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে দিনের পর দিন সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে অসময়ে বৃষ্টি হওয়া বা যে সময় বৃষ্টির প্রয়োজন সেই সময় বৃষ্টি না হওয়া বা খরা দেখা দেওয়া এই সব ক্ষেত্রগুলো এই সব সমস্যাগুলোর ফলে ফসল উৎপাদন কিন্তু যথাযথভাবে হচ্ছে না বা প্রয়োজন মেটাতে পারছে না এছাড়াও কিছু প্রযুক্তিগত অসহায়তা রয়েছে যেমন ট্রাক্টরের ব্যবহার বা বিভিন্ন মেশিন যন্ত্রপাতির ব্যবহার সেইগুলো ব্যবহার না করার ফলেও অনেক সময় বা সেইগুলোর সাহায্য না পাওয়ার জন্য সরকারিভাবে সেগুলোর কোনো রকম সাহায্য না পাওয়ার জন্য কিন্তু গ্রামাঞ্চলে কৃষকরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন